খাবারের জন্য আমরা বিভিন্ন জায়গায় ভ্রমণ করে থাকি খাবার বিভিন্ন মানুষকে টানে তার বিভিন্ন বিশেষত্ব থাকে বিভিন্ন অঞ্চলের খাবারে বিভিন্ন স্পেশালিটি থাকে যেমন আমাদের পচিমবঙ্গের দার্জিলিংয়ে পাহাড়ের সুদূর পাহাড়ের মোমো মোমো বিখ্যাত সুতরাং সেখানকার মোমো খাবার জন্য অনেকে মুখিয়ে দার্জিলিং ভ্রমণের চেষ্টা করেন অনেকে দক্ষিণভারতীয় শৈলীতে তৈরি ধোসা ইদলি সম্বর ইত্যাদি ভীষণভাবে পছন্দ করেন এবং তাদের ভ্রমণ তালিকার মধ্যে দক্ষিণভারতীয় কোনো শহরের এই ইদলি ধোসা এবং সম্বর খাবার জন্য যাওয়া কিছু অসম্ভব বস্তু নয় এছাড়াও আমি ব্যক্তিগতভাবে হায়দ্রাবাদ গিয়ে হায়দ্রাবাদি বিরিয়ানি ট্রাই করেছি খেয়েছি এছাড়াও দার্জিলিংয়ের মোমো খেয়েছি প্রকৃতপক্ষেই তাদের বিশেষত্ব অনস্বীকার্য এবং এছাড়াও বিভিন্ন ফুড ডেস্টিনেশন তথা খাবারের বিভিন্ন রেস্টুরেন্ট বিভিন্ন খাবারের বিভিন্ন জায়গা যে সমস্ত জায়গা যে খাবারগুলি বিশেষভাবে স্পেশালিটি সেই জায়গাগুলিতে গিয়ে থাকি এবং নিজের স্বাদ তথা নিজের ভালোলাগাকে তৃপ্ত করে থাকি এছাড়াও আমাদের খাবার অত্যন্ত প্রিয় একটি বস্তু মানুষের জীবনে এই খাবারের জন্য মানুষ বিভিন্ন প্রান্তে যেয়ে থাকে বিভিন্ন দোকান বিভিন্ন রেস্টুরেন্ট বা বিভিন্ন রেস্তোরা এবং বিভিন্ন রকমের প্রত্যন্ত এলাকাতেও বিভিন্ন গ্রামীণ খাদ্যের স্বাদ গ্রহণ করতে মানুষ আগ্রহী থাকে এবং সেই সব জায়গাগুলি তাহারা ভ্রমণ করেন